আমি গত তেরোই এপ্রিল অনলাইন থেকে একটি শাড়ি কিনি শাড়িটির রঙ সুন্দর এলেও শাড়িটি যে দামে নিয়েছি সেই দাম অনেক বেশী এবং শাড়িটির কাচার পর রঙটি প্রায় ফ্যাকাশে হয়ে গেছে এবং কাপড়ের মানও খুব একটা ভালো নয়